পাঁচটি মিষ্টি অথবা পেস্ট্রির নাম হচ্ছে রসগোল্লা চমচম গোলাপ জামুন পান্তুয়া জিলাপি এবং পেস্ট্রি হচ্ছে চকলেট পেস্ট্রি ডোনাট ক্রিম ক্র্যাকার অ্যাপেল পাই লেমন টার্ট ক্রিম রোল